হ্যাঁ বলুন হ্যাঁ আমি ওনার বলছি বলুন কি কি কি কি সেবা করতে পারি হ্যাঁ ওই হিসাবে কতজনার অর্ডার লাগবে না না সে যত হলে বলবেন হয়ে যাবে আধঘণ্টার মধ্যে আপনারা ঢুকবেন তো তাও আন্দাজ কতজনের হতে পারে লুচি আচ্ছা আধ ঘন্টার মধ্যে একটু মুশকিল হবে কিন্তু হয়ে যাবে আসুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি হ্যাঁ করুন এটা আমার আমাদের বাপ দাদার পঁয়তিরিশ বছর ধরে এখানে দোকান করছি তো এটা সকালে হচ্ছে লুচি পোহা তার মা বানিয়ে দিত আমার দাদুর মা বানিয়ে দিত তখন থেকে এই পরম্পরা চলে আসছে ওটা তারপরে বিসনেসের দিকে আনল তখন ওইখানে সবার পছন্দ হল তো এইটা চলেই যাচ্ছে এখনো পর্যন্ত পেরচ্ছি না এটা আমাদের পরিবার থেকে পরম্পরা হ্যাঁ আমাদের এইখানে বিখ্যাত হ্যাঁ প্রথমবার আপনার একদম কোনো ত্রুটি আসবে না আসুন ঠিক আছে আমি সব বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ ভালো থাকুন আপনি